আমার জীবিকা হলো শিক্ষকতা এই জীবিকাতে যাওয়ার জন্য আমি ভেবেছি প্রথমত কর্মক্ষেত্র সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষা দিয়েও আম আমি চাকরি পাই নি তাই জন্য আমি এই শিক্ষকতাকে বেছে নিয়েছি এছাড়া দৈনন্দিন জীবনে আমার নিজের হাত খরচা এবং বাড়িতে কিছু সাহায্য করার জন্য আমি শিক্ষকতাকে বেছে নিয়েছি এছাড়া আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটাতেও ভালো লাগে এ ছাড়া আমার ছোটোর থেকেই শখ ছিল যে আমি বড়ো হয়ে শিক্ষকতা করবো